হ্যাঁ আমি দৌড়ানোর সময় আঘাতের সম্মুখীন হয়েছি দৌড়নোর সময় আর কি আমার পাশে যে দৌড়ায় আর কি পায়ে পা লেগে যখন পড়ে গিয়েছিলাম তখন হাঁটুতে লেগেছিলো আর পড়ার সাথে সাথেই উঠে তখন আর কি স্কুলের ম্যাম বা আর কি স্যার এসেই স্ট্রেচিং করাতো বা যেন আঘাতটা যেন না হয় আর কিছু মে মেডিসিন বা আর কি যেগুলো লাগে ওষুধ লাল ওষুধ এগুলোই সম্মুখীন হয়েছিলাম এইভাবেই বেরিয়ে এসেছিলাম